হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি ব্যবসা ভালো চলছে পুজোর সময় তো খুব বেচা কেনা মানে ব্যা ব্যাপক খদ্দেরদের মানে দিয়ে উঠতে পারছি না হ্যাঁ আপনি মানে আপনার দোকানে আটা ময়দার দাম কীরকম দামে দিচ্ছেন ও পঞ্চাশ টাকা কেজি আর আটা ও মানে আটার দামটা কমে দিচ্ছেন ও ও তেল কত করে দিচ্ছেন একশো টাকার তেল এখন তো তেলের দাম বেড়েছে আপনি যদি এই রকম করেন তাহলে তো আমার ব্যবসা মরে যাবে তেল একটু দাম বাড়ান বাড়ান বাড়ান একটু দাম না বাড়ালে হবে আপনি একশো টাকা করে দিচ্ছেন আমিই তো এখানে একশো আশি টাকা করে কেজি আমার বিক্রি হয়ে যাচ্ছে